হ্যালো হ্যাঁ ফাঁকা আছি হ্যাঁ বলুন কী সমস্যা না না এখন খালি আছি দুপুরের টাইম আপনি বলুন

ফিতেটা কাটা ছিল না ফিতেটা সেলাইয়ের উপরে যে তলায় যে জয়েন্ট ছিল জয়েন্টের থেকে সেলাই খোলা আছে সেটা দেখুন ও যদি সেলাই খোলা থাকে তাহলে নিয়ে আসুন আর কাটা থাকলে ওটা ওটা চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে আমাদের ব্যবসা তো করি তো ওটা না দিলে আমাদের সার্ভিস নষ্ট হয়ে যাবে আপনার কোনো টেনশন নেই

হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই আপনি আমাদের পুরাতন কাস্টমার আপনি আমাদের এখান থেকে অনেক মাল নিয়েছেন সেটা তো আমরা জানি আর আমনি ওটা নিয়ে আসুন নিয়ে আসলে আমি ঠিক করে দিচ্ছি ঠিক আছে তালে রাখছি আপনি সময় করে আসুন হ্যাঁ